হ্যালো ম্যাডাম আমি বিপ্র বিপ্রদীপ ঘোষের বাবা বলছি আমার ছেলে আপনার কাছে নাচ শেখে বুঝতে পেরেছেন হুম তো বলছি ও এখানে যে অনুষ্ঠানটা হলো যে আমাদের এখানে হুম কালী পুজোতে যে গত কালী পুজোতে অনুষ্ঠানটা হয়েছিল তো ও কেমন নাচ পারফরমেন্স করেছে ওখানে ও তো গিয়েছিল নাচের জন্য

হুম অনুষ্ঠানে যে পারফরমেন্সটা হয়েছিল ও তাহলে কি ভালো পারফরমেন্স করতে পেরেছিল সবার সামনে অন্যান্য হুম আমি দেখতাম ওর মধ্যে ওর মধ্যে একটা কেমন জড়তা দুর্বলতা ভাব ছিল সেটা আমি ওটা ভয় হতো খুব যে কীভাবে কী করবে না করবে কোনো অনুষ্ঠানে গেলে ও পারফরমেন্স করতে পারবে কি না সেজন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন হ্যাঁ যে ওকে পাঠাতে স্টেজে প্রোগ্রাম করার জন্য তা আমি সেই ভাবে আপনার কথা শুনে পাঠিয়েছিলাম হুম আপনি জানেন ভালো করে কী রকম আমি তো ওর সঙ্গে যেতে পারিনি তো কেমন ও করেছে আপনার পারফরমেন্সটা তাই আমি আপনার কাছে ওই জন্য জানতে চাইছি ওই যে গ্রুপ ডান্সটা যেটা হয়েছিল গ্রুপ ডান্সে ওর পারফরমেন্সটা কেমন ছিল অন্যদের সঙ্গে যে পারফরমেন্সটা ছিল সবাই এক সাথে নাচে ও আচ্ছা তাহলে কোনো অসুবিধা হয়নি না না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি নাচ শিখিয়েছেন আরও যেন ভালো পারফরমেন্স করে এটাই আশা করি হুম ও কে